শুনলাম মামনি রেষ্টুরেন্ট নতুন খোলা হয়েছে তো আমি মামুনি রেষ্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করতে চাই তো সেখানের রেটিং কতো সেটা আমি জানতে চাই প্লাস ওটা দেখতেও চাই